ঝাড়গ্রাম জেলা এখন নতুন সরকার আসার ফলে আমাদের ঝাড়গ্রাম জেলা বিশেষভাবেই উন্নতি লাভ করেছে এখানেতে সরকার সাহায্য করার ফলে যে মাটির বাড়িগুলো এখানে ছিলো সেই বাড়িগুলো এখন সমস্ত পাকার হয়ে গেছে বিদ্যুতের আরো উন্নতি হয়েছে মানে এখন কারেন্ট যায় না বললেই হয় এবং মানুষের জীবন যাত্রার মানও উন্নত হয়েছে এখানে বসবাসকারী মানুষগুলো বছরের পর বছর বিভিন্নরকম আর্থিক সাহায্য পেয়ে থাকে এবং বিভিন্নরকম হস্তশিল্পের কাজ করে এদের জীবান নির্বাহ করে